জুতোর দোকানদার বলছেন বলছি একটা বয়স্ক মহিলা অসুস্থ তার জন্যে একটা জুতো লাগবে

ও অশোকাটা কত দামটা বেশি হয়ে যাচ্ছে না আর প্যারাগনের না না স্যান্ডেলে তো স্লিপ খেয়ে পড়ে যাবে

ও দাম

তবুও তুমি দাম তবুও দাম তুমি বেশি বলছ দাম বেশি বলছ তা কী নেব বলো দেখিনি আমি নিলাম আমি ওই জুতো আমাদের নেওয়া আছে একশো কুড়ি টাকা সেটাও বলেছেন কিন্তু তা বলে অত লাভ তাও দাম বেশি হয়ে যাবে এই একশো ষাট ষাট টাকা পঁয়ষট্টি টাকা নাও বা সত্তর টাকা ষাট টাকা নাও ঠিক আছে ঠিক আছে